আমার মনে থাকা পাঁচটি তারিখ হল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এছাড়াও পাঁচই জুন পাঁচই জুন পরিবেশ দিবস এছাড়াও পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস বারোই মে নার্সিং দিবস ইত্যাদি